আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে সব যেরকম ধরনের আমাদের পশ্চিমবঙ্গের সর্ব ধর্মাবলম্বী মানুষ বসবাস করে যেমন হিন্দুরা আছে মুসলিম তারা মুসলিমদের আর মসজিদে গিয়ে তারা প্রতিদিনই যে রকম ধরে নাও তারা তাদের ধর্ম নিয়ে আলোচনা করে তারপরে খিস্টানরা আছে তারা চার্চে গিয়ে যীশু খিস্টের নাম করে এবারে পাঞ্জাবিরা আছে তারা গুরুদুয়ারায় গিয়ে তাদের ধর্ম নিয়ে আলোচনা করে যেমন আমি বাঙালি বা হিন্দু আমরা যেরকম বেশিরভাগ আমরা মা কালীর ভক্ত আমরা হাওড়া জেলাতে বাস করলেও আমাদের সেরকম কোনো বড় তীর্থস্থান বা আমাদের সেরকম মন্দির বড় নেই আমরা বেশিরভাগ কলকাতার কালীঘাটে বা দক্ষিণেশ্বর মন্দিরে বা আমাদের আরও একটা আছে যেরকম বীরভূম জেলার অন্তর্গত তারাপীঠে আমরা বেশিরভাগ আমি তারাপীঠেই গিয়েছি তারাপীঠে মা কালীর মন্দির আছে সেখানে বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীরা থাকে তারা বিভিন্ন রকম আয়োজন করে মা কালীকে সন্তুষ্ট করে অনেক সাধু সন্ন্যাসী তারা মৃতদেহর উপরে বসে সেই সব যাগযজ্ঞ করে এমন কি তারা মা কালীকে সুস্থ সন্তুষ্ট করার জন্য মদ মাংস এই সব দিয়েও পুজো করে সমস্ত রকমের ব্যবস্থা করে তারা মা কালীকে সন্তুষ্ট করে অনেক ওখানেও অনেক কিছু শুধু মা কালীর মন্দির না আরো যেরকম মহাদেবের মন্দিরও আছে আবার ওই সব যে সাধু সন্ন্যাসীরা তারা বিভিন্ন রকম ওখানে শ্মশানেও তারা তাদের যেটা বলে তাদের ধ্যান করে এই সব ধ্যান করে মা কালীকে সন্তুষ্ট করে তারা সিদ্ধি লাভ করে